আমার সম্প্রদায়ের ধার্মিক নেতা হচ্ছে আমার বাবা কারণ একটা বাবা ছোট থেকে একটা পিতা ছোট থেকে তার বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেয় যে কীভাবে ভালো ভালোভাবে বড় হওয়া যায় কীভাবে মানুষের পাশে থাকা যায় এবং মানুষের মতো মানুষ হওয়া যায় একটা ভালো শিক্ষা একটা বাবাই দেয় যেটা আমাদের একটা লাইফে সবথেকে বড় যে ধার্মিক নেতা আমার বলে মনে হয়